পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত উপভাষা হল হিন্দি এবং এটি বাংলা থেকে কীভাবে আলাদা সেটা বলছি পুরোপুরি আলাদা নয় কারণ বিভিন্ন মানুষ পশ্চিমবঙ্গে এসে যারা হিন্দিতে কথা বলে তারা বিভিন্ন পর্যটন ক্ষেত্রে হোক বা শিল্পক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক বিভিন্ন মানসিক এদেশে এসে বাঙালিদের সাথে মিশে বাংলা ভাষায় কথা বলতে বলতে হিন্দি থেকে সেটা একটা নতুন ভাষায় রূপান্তর হয় কিন্তু তবে আমাদের পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হল বাংলা এবং এখানে বেশিরভাগ লোকই বাংলা ভাষায় কথা বলে অন্যান্য ভাষার মধ্যে রয়েছে হিন্দি সাঁওতাল উর্দু এবং কিছু কিছু মানুষ নেপালি ভাষায়ও কথা বলে পশ্চিমবঙ্গের অফিশিয়াল ভাষা হল বাংলা ইংরেজি কিন্তু পাশাপাশি অতিরিক্ত অফিশিয়াল ভাষা হিসেবে নেপালি উর্দু হিন্দি ওড়িয়া সাঁওতাল পাঞ্জাবী আরও প্রভৃতি ভাষা আছে বাংলা হল পশ্চিমবঙ্গের প্রধান ভাষা যা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের মাতৃভাষা এটি পশ্চিমবঙ্গের সরকারি ভাষা বাংলা ভাষা মগধি মগধি প্রকৃতির নেপালি এবং সংস্কৃত ভাষা প্রভৃতি থেকে উদ্ভূত হয়েছে তবে এই তিনটি ভাষার পাশাপাশি ফারসি হিন্দি উর্দু ইংরাজি পর্তুগাল গ্রিক আরও বিভিন্ন ভাষা রয়েছে বাংলা ভাষা একটি খুব মিষ্টি ভাষা বাংলা ত্রিপুরা অসম এবং না আন্দামান বিভিন্ন ভাষাগুলি মিলেই কিন্তু বাংলা ভাষা তৈরি হয়েছে এবং বাংলা ভাষা হিন্দি ভাষা দুটোকে মিলে প্রায় একটা মিক্সড ভাষাও তৈরি হয়েছে